কৃষিকাজের জলের উৎস এখন অনেক রকমভাবে উপায় পেয়ে গে মানুষ ব্যবহার করছে এখন সাবমারসিবল মিনি টিউবওয়েল হয়ে গিয়েছে এবং জমিতে মাথায় মাথায় পাইপ লাইনের ব্যবস্থা করা হয়েছে যার ফলে জল সরবরাহ করা অসম্ভব হয়ে উঠছে না আগে যেমন জমিতে চাষ করতে গেলে জলসেচ করাটা প্রতিনিয়ত যেমন অসুবিধার মধ্যে ছিল সেই অসুবিধাটা এখন আর মানুষের হয় না এখন জমিতে প্রতিনিয়ত জলসেচ করা হয় এছাড়াও বিভিন্ন রকমভাবে জল সরবরাহ পরিকল্পনাও রয়েছে কোন কোন মাধ্যম কুঁয়া বা পুকুরের থেকেও ম্যাশিনে করে জল নিয়ে পাইপ দ্বারা জমিতে জলসেচও করার ব্যবস্থা রয়েছে